না এটাকে ঠিক বড় চ্যালেঞ্জ বলা চলে না কিন্তু যেহেতু বয়সটা কম ছিল সেইজন্য সেটা আমার কাছে কোন চ্যালেঞ্জের চাইতে কম ছিল না আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন জীবনবিজ্ঞানের শিক্ষিকা আমার খুব একটা প্রিয় ছিল না কিন্তু তিনি খুব ভালো পড়াতেন কিন্তু তিনি যেহেতু আমার প্রিয় ছিলেন না সেইজন্য আমি তার ক্লাসে অমনোযোগী হয়ে থাকতাম তিনি সবসময় আমাকে লক্ষ্য করতেন ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমি চল্লিশের মধ্যে দশ পাই তখন তিনি আমাকে পুরো ক্লাসের সামনে অপমান করেন এবং বলেন তোর দ্বারা কিচ্ছু হবে না কথাটা খুব খারাপ লাগে তাই আমি আমার প্রাণপণে চেষ্টা করতে থাকি যাতে আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভালো নম্বর তুলতে পারি এবং অবশেষে আমি আমার কাজে সফল হই সেই পরীক্ষায় আমি জীবনবিজ্ঞানে চল্লিশে চল্লিশ পাই এবং আমার সেই জীবনবিজ্ঞানের শিক্ষিকা আমার কাছে প্রিয় হয়ে ওঠেন